স্যার আমি আঁকার জন্য কখনোই কোনো ওয়ার্কশপ বা ক্লাস কিছুই নিই নি শুধুমাত্র নিজের অভিজ্ঞতা থেকে আঁকা শিখেছি আমার বাবা খুব ভালো আঁকেন সেই আঁকা দেখে আমি খুব অনুপ্রাণিত হই সেই আঁকা দেখতে দেখতেই ছোটো থেকে বড়ো হওয়া এবং তার সাথেই হাতেখড়ি সেই হাতেখড়ি থেকেই আমি এখন মোবাইলে ফোনে গুগুল দিয়ে সার্চ করে নানা ধরনের এখন ছবি দেখতে পাই সেই ছবি দিয়েই আমি আমার নিজের আঁকা তৈরি করি ফুটিয়ে তুলি আর প্রাকৃতিক পরিবেশেরও কিছু জিনিস আমি আঁকাই আঁকার মধ্যে ফুটিয়ে তুলি কিছু গাছপালা নদীনালা পাখি বা পাহাড়ের কোনো দৃশ্য এই সমস্ত অভিজ্ঞতা আমার দর্শনের মধ্য থেকেই আমি আঁকার মধ্যে তা ফুটিয়ে তুলি বা কোনো বাচ্চা মায়ের কোলে বসে আছে এরকম ছবি আমাকে খুব ভালো লাগে এই সমস্ত ছবিগুলিই আমি আঁকি এবং সেটা নিয়ে আরো ভবিষ্যতে এগোতে চাই এইটাই আমার অভিজ্ঞতা